আমাদের এখানে অনেকে সরকারি চাকরি করে অনেকে বিজনেস করে অনেকে প্রাইভেট জব করে অনেকে যারা সরকারি চাকরি করে এখানে দুটো সংস্থা আছে একটা হচ্ছে ইসকো আইএসপি যাকে বলা হয় আর একটা আইসিএল অনেকে ঘরে বসেও কামায় যারা অনেক মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে শেয়ার বাজার করে ট্রেডিং করে ওরা ঘরে বসে আয় করে এখানে একজন মিনিমাম আয় চল্লিশ হাজার টাকা করে অনেকে আদিত্য আদিত্য বিড়লা কোম্পানিতে চাকরি করে ক্যাপিটাল অনেক যত প্রাইভেট ফার্মস আছে ওখানে চাকরি করে ওইখানে যারা বিজনেস করে ওরা মিনিমাম মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামিয়ে নেয়